বিবাহের মতো অনুষ্ঠানে তো প্রচুর জলের প্রয়োজন হয় তাই আমরা কী করি আগে থেকেই এর জন্য ব্যবস্থা করি পৌরসভায় খবর দিই এবং একটা আবেদনপত্র দিয়ে সেটাকে জলের জন্য ব্যবস্থা করা হয় তার জন্য পানীয় জল ট্যাঙ্কই আমাদের মিউনিসিপ্যালিটি থেকে বা পৌরসভা থেকে দেওয়া হয় এছাড়াও এখন বোতলের মিনারেল ওয়াটারও পাওয়া যাচ্ছে সেগুলো অবশ্য টাকা দিয়েই কিনতে হয় হ্যাঁ সেগুলো টাকা দিয়ে আমরা কিনে আনি বাজার থেকে কিন্তু সরকারের এই যে জলের ব্যবস্থাটা আমাদের অনেকই উপকারে লাগে তার জন্য আমরা অনেক উপকৃত হয়েছ এই জলের জন্য আর এই জলের সাহায্য পেয়ে আমরা মানে অনেকটাই আমরা সাহায্য পেয়ে আমাদের খুব উপকার হয় এই জল না পাওয়া গেলে আমাদের অনেক অসুবিধা হয়ে যেত এই রান্না বাসন মাজার নানারকম কাজেই জলের ব্যবহার করা হয় এবং পানীয় জল হিসাবেও এটা ব্যবহার করা হয়ে থাকে তারপর হচ্ছে কি আমরা এর জন্য মিউনিসিপ্যালিটিকে পৌরসভাকে খুবই মানে ধন্যবাদ জানতে চাই